শৈশবে সাধারণত আমি পরিবারের সাথে মামার ঘরেই বেশি কাটিয়েছি কিন্তু শৈশবের ভ্রমণের স্মৃতি খুব একটা মনে নেই কারণ ছোটোবেলায় কাটানো সব কথা তো মানুষের মনে থাকতে পারে না তো যেসব কথাগুলো আমার মনে আছে সেই কথাগুলি আপনার সামনে তুলে ধরছি যেমন আমি ছোটোবেলায় মামাঘরের আস পাশে একটা বাগান ছিলো সেই বাগানেই আমার দুপুর বেলাটা কাটতো

গাছ তেঁতুল গাছ জাম গাছে ভরা সেই বাগান আর সেই বাগানের মধ্যে আমার অজানা অচেনা অনেক বন্ধু হয়েছিলো তাদের সাথে আমার ওই শৈশবের দিনগুলো কেটেছে একসাথে ওই বাগানের মধ্যে খেলা ওই বাগানে পাথর দিয়ে ওই বাগানে ফল পাড়া আর ফল পেড়ে নিয়ে একসাথে খাওয়া দাওয়া তারপরে ওইসব করার পরে একটা খেলার মাঠে একসাথে খেলাধুলা করা তারপরে ওই আমার মামারবাড়ি থেকে একটা দশ পনেরো মিনিটের দূরত্বের মধ্যে একটা নদী আছে যে নদীর মধ্যে যাওয়া আর নদীর মধ্যে নৌকার মধ্যে চেপে নদীর এপার থেকে ওপার ভ্রমণ করা আর এইসব স্মৃতি শৈশবের মধ্যে সারাজীবন জড়িয়ে থাকবে আর এইসব স্মৃতি শৈশব থেকে কখনও মুছে যাবে না